বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটা ফুটবল ক্রিয়া প্রতিযোগিতা হয়েছিলো সেটার আমি দর্শক ছিলাম আর এই এখানে যে ফুটবল ক্রিয়া প্রতিযোগিতা দেখেছিলাম এটা বেশ ও আমার অনেকদিন ধরে মনে ছিলো আর তার কিছু অভিজ্ঞতা আমি বলছি স্মরণীয় দিক আমি বলছি যে আমরা সময়ের বেশ আগেই পৌঁছেছিলাম পৌঁছে গিয়েছিলাম খেলা দেখতে প্রচণ্ড ভিড় হয়ে গেছিল বসার ঠিকমতো জায়গাও পায়নি আর যারা তো খেলা দেখতে এসেছিলো তাদের তো উচ্ছৃঙ্খল চেঁচামেঁচি আর উচ্ছৃঙ্খল আচরণ যাই হোক খেলা আমরা এইভাবে দেখলাম খেলা য খেলা খুবই ভালো হয়েছিলো বেশ দুই দিকের ম্যাচের প্রতিযোগীগুলো খুব প্রচণ্ড সুন্দর খেলা করেছিলো আর আমাদেরকে খুব আনন্দ দিয়েছিলো যতটা কষ্ট হয়ে হয়েছিলো খেলা দেখতে গিয়ে কিংবা বসে খেলার আগে যে কষ্টটা ভোগ করেছি খেলা দেখার সময় কিংবা খেলা যতক্ষণ দেখেছি আমাদের খুব ভালো লেগেছে কিন্তু খেলা দেখার পর একটা তিক্ত অভিজ্ঞতা হলো যেসব দর্শনার্থীরা ওখানে গিয়েছিল তাদের ব্যবহার একদম ভালো না খেলা হয়ে যাওয়ার সাথে সাথে তারা একেবারে কে আগে যাবে কে পরে যাবে সেই নিয়ে দেখি ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়লো বাচ্চা কিংবা ছোটরা যে তাদের এই ঠেলাঠেলি ধাক্কাধাক্কির ফলে কতটা অসুবিধায় পড়তে পারে সেদিকেই অন্য দর্শকদের কোনো খেয়ালই ছিল না যাই হোক এইভাবে তা খেলাটা সম্পূর্ণ দেখেছিলাম কিন্তু এই যে এই ধাক্কাধাকির ফলে আমরাও বেশ অস্বস্তির ভিতরে পড়েছিলাম ঠিকমতো গেটের কাছে আগিয়ে আসতে পারিনি গেট দিয়ে বার হতেও বেশ অসুবিধার সৃষ্টি হয়েছিলো আর ওখানে প্রচুর মানে বাজি হ বাজি ফাটাচ্ছিলো আর সেগুলো তো ভীষণভাবে এদিক ওদিক ছড়াছড়ি হচ্ছিল তার ফলে ভীষণ মন মানসিকতা আমার তিক্ততায় পরিণত হয়েছে খেলা যতটাভাবে সুস্থভাবে দেখেছি খেলার মাঠের দিকে যতক্ষণ সুস্থভাবে তাকিয়েছিলাম সুস্থ ছিলাম কিন্তু খেলার আগের পরিস্থিতি স্টেডিয়ামের ভিতরে আর খেলার পরের পরিস্থিতি স্টেডিয়ামের ভিতর খুব মারাত্মক খারাপ ছিল সেই জন্য আমি আর ভাবলাম যে কোনো দিনই এইভাবে আমি আর এতো মানে ভিড়ের ভিতরে আর কোনো দিন খেলা দেখতে আসব না